আমি আমার পুরোনো নিয়ম অনুযায়ী কলম দিয়ে লিখতেই বেশি ভালোবাসি আমি ডায়েরি লিখতেও খুবই ভালোবাসি আমি রোজ নিয়মিত একটি ডায়েরিতে কলম দিয়ে লিখে থাকি আমার দৈনন্দিন জীবনের কথা আমি আমার ল্যাপটপ ইউজ করি না খুবই দরকারি কাজে আমি ল্যাপটপটা ইউজ করে থাকি হ্যাঁ তবে মোবাইল আমি ইউজ করি

পরিবর্তিত কাজের জন্য আমার দৈনন্দিন কাজের জন্য আমি মোবাইলটি ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি আমার এই মোবাইল দিয়ে বিভিন্ন জায়গায় দূরদূরান্তে কল বা ফোন যায় বিভিন্ন দূরদূরান্তে আমরা নিজেদের স্থানীয় লোকের সাথে এই মোবাইলের দ্বারা কথা বলতে পারি এই মোবাইলের দ্বারা আমরা অনেকেই আমাদের নিজেদের গুগল থেকে ফোনের অ্যাপসের এই গুগল অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক বা বিভিন্ন ধরনের এমসিকিউ এসএকিউ কোয়েশ্চেন আমরা এই গুগল থেকে জেনে থাকি এছাড়াও আমরা আমরা বাঙালিরা আমরা খাতা পেনে বরাবরই পুরোনো নিয়ম অনুযায়ী লিখে আসছি এখনও আমাদের পরীক্ষা দিতে গেলেও এই খাতা কলম দরকার আমরা তাই খাতা কলম দিয়ে লিখতে বেশি ভালোবাসি ল্যাপটপ মোবাইল এসব তো আছেই এগুলোর সাথে সাথে আমরা সবচেয়ে লিখতে ভালোবাসি কাগজে ও কলম দিয়ে আমরা এই বছরগুলিতে লেখার পরিবর্তনটি ঘটেছে বিভিন্ন লেখার সূত্রে কাগজ কলম দ্বারা